প্রযুক্তি এবং কম্পিউটার সম্পর্কে শেখানোর কিছু কোর্সগুলি হলো মাইক্রোসফট ওয়র্ড পাওয়ার পয়েন্ট এক্সেল পেন্ট হ্যাঁ বর্তমানে স্কুলগুলিতেও ছাত্র ছাত্রীদের কম্পিউটার শেখানো হয় এই কম্পিউটার শেখানো দুটো ধাপ থাকে একটা হচ্ছে থিয়োরি আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিয়োরি সম্পর্কে যদি বলি তাহলে বলা যায় যে কম্পিউটার কবে আবিষ্কার করা হয়েছিলো কে আবিষ্কার করেছিলেন কম্পিউটার কত ধরনের হয় প্রত্যেকটা কম্পিউটারের ব্যবহারের সুবিধা অসুবিধা ছাত্র ছাত্রীদের শেখানো হয় বিভিন্ন ধরনের অঙ্ক শেখানো হয় প্র্যাকটিক্যাল সম্পর্কে যদি বলি তাহলে কীভাবে কম্পিউটারে আঁকতে হয় কালার করতে হয় কীভাবে নিজের নাম লিখতে হয় সেই নামটাকে কীভাবে ছোটো বড়ো করতে হয় পাইচাট কীভাবে তৈরি করা হয় অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে সূত্রের সাহায্যে করতে হয় সেগুলো শেখানো হয় যাতে পরবর্তীকালে যেসব ছাত্র ছাত্রীরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চায় তাদের সাহায্য করে থাকে